হ্যালো হ্যাঁ বলো ও আচ্ছা তুই ঠিক আছে এই তো চলে যাচ্ছে আমি প্রথমে বুঝতে পারছিলাম না ওই জন্য এই চলে যাচ্ছে হ্যাঁ আর কেমন প্রচণ্ড গরম রোদ ঘর থেকে তো বেরোতেই পারি না হ্যাঁ তাই ফোন করলাম এমনি মেয়েদের পরীক্ষা শেষ হয়েছে সেইটাই আমার ছেলেও তাই পড়াশোনা মানে মায়েদের যুদ্ধ ফোন আর ফোন হ্যাঁ

মোবাইল কার্টুন তারপরে আরো যে কতো কিছু কী দেখে কিছুক্ষণ পরপর মানে মোবাইল যদি দেওয়া হয় তবেই পড়াশোশুনা করবো হ্যাঁ মোবাইলকে অনেক সময় ছুঁড়ে মা মারতে হয় অনেক সময় সেই ওপরে বাঙ্কারে তুলে দিতে হয় মানে এই সব যুদ্ধ করতে হয় এদের এই এক মোবাইল মোবাইল হয়েছে এবারে মোবাইল না দিলেও হবে না প্রজেক্টস থাকে স্কুলের প্লাস কোশ্চেন থাকে এগুলোর জন্য দিতে হয় তখন হয়তো কিছুক্ষণে মোবাইলটা বলে কিছুক্ষণ একটু দাও দাও দু মিনিট পাঁচ মিনিট ছ মিনিট এই মিনিট শুনে শুনে ক্লান্ত তারপরে দু চারটে মারও দিতে হয় বাবাদের কাছে নালিশ করতে হয় বাবারা তো পোচণ্ড রেগে যায় ঠিক আছে রাখছি একজন এসছে জানো তো ঠিক আছে আচ্ছা হুম হুম হুম হ্যাঁ পরে কথা বলবো ঠিক আছে